স্কুলে আমার প্রিয় বিষয় বাংলা এবং সেটি পছন্দ হওয়ার কারণ একটি যে বাংলাকে সব সাহিত্যের রাজা বলা হয় এই সাহিত্য যদি পড়া হয় তাহলে সব অন্য সব সাবজেক্টের ধারণা পাওয়া যায় এবং অন্য সব বিষয়ের ধারণা এই বাংলাতে পাওয়া যায় এখানে বিভিন্ন লেখক এবং তাদের সেই লেখক মনন তারা কী ভেবে লিখেছে সেটা ভালোভাবে আরও জানা যায় সেই জন্য আমার বাংলাটা খুবই পছন্দের এই বাংলা পড়ে আমিও লিখতে চেষ্টা করি এই যেটা আমাকে এইটা পড়ার সুবাদে আমাকে সাহায্য করে আমার স্কুলে সবথেকে কঠিন বিষয় লাগত হচ্ছে ইংরেজি যেটা আমি কখনোই রপ্ত করে উঠতে পারিনি স্কুল জীবনে কিন্তু এখন সেটা আমি রপ্ত করে উঠতে পেরেছি আমার স্কুলে একটি দিন খুবই আনন্দের কেটেছিল আমরা স্কুলের সবাই মিলে সেদিন এই শিক্ষকরা এবং ছাত্ররা সবাই মিলে আমরা পিকনিকে গিয়েছিলাম সেই দিন আমরা খুবই হইহুল্লোড় এবং মজা করেছিলাম যেটা আজও আমার স্কুল জীবনের একটি স্মরণীয় দিন হিসেবে থেকে যাবে এবং বন্ধুদের সঙ্গে কাটানো সেই মূহূর্তগুলো যেগুলো আজ খুব মনে পড়ে এবং সেগুলো হয়তো আর কখনোই ফিরে পাব না